হ্যাঁ হ্যালো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন হুম আমাকে চিনতে পারছেন আমি তো আপনার প্রতিদিনের কাস্টোমার ছিলাম আগে এখন এ কদিন যাওয়া হয় নি

হুম আর ভালো আছেন এখন দোকানটা তো ভালোই বড়ো হয়েছে ভালোই চলছে সেটাই তো দেখছিলাম তারপর চলছে কেমন এখন কী কী রেখেছেন দোকানে আগে তো শুধু চা আর পান ছিলো আচ্ছা এখনো কি বাকি আছে না পুরো কমপ্লিট হয় নি ও না আমার যাওয়া হয় নি বলতে আমি কাজে চলে গিয়েছিলাম দিয়ে ওই জন্য যাওয়া হয় নি অনেক দিন আজকে যাই দেখি কেমন আছে ওই দোকানটা আগে তো আমি ছোটো ছিলাম দেখেছিলাম এখন দেখছি অনেক বড়ো হয়ে গিয়েছে আমি গিয়েছিলাম ওই তো ওইখানে না আমাদের এখানেই আর কি হুম আর দোকানটা আর আপনার দোকানটা কতো বছর হলো বলুন তো ও না আমি তো আগে দেখেছিলাম ছোটো দোকান ছিলো চা আর পান থাকতো আর কিছু থাকতো না এখন আমি শুনলাম আর কি ওই জন্য আজকে গিয়েছিলাম হুম না আমি ভাবলাম যে একটু ফোনটাই করি আপনাকে তো আমি গেলাম দেখতে পেলাম না ও আমার আপনার নাম্বার তো ছিলো না আমার কাছে আমি নিলাম আমি দেখি ফোনটা করি আমি কথাও হয় নি তারপর এখন সব দোকানটাও বেড়ে গিয়েছে ঠিকঠাক মানে ভালোই হয়ে গিয়েছে ওহ না না ঠিক আছে যাবো তাহলে আমি সব দিন তো যাবো বাড়িতে আছি আর সব দিনই যাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাবো এবার সব দিন যাবো আমি বাড়ি আসছি তো ঠিক আছে রাখছি তাহলে আজকে হ্যাঁ